হুম তুমি কখন দেখলে আমায় ডাকুক তোমার বিলটা দিই পাঁচশো টাকা তোমার বিলটা দিই অন্তত কী জানি আমিও কিছু বুঝতে পারি নি না না হ্যাঁ সবার মুখে শুনেছি হ্যাঁ একটু মাল অন্য রকম হচ্ছিলো সেরকম আর হয় না খারাপই হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া বন্ধ কর বাড়িতে রান্না করো হুম ওর দোকানে অত্যাধিক সেল তো ওই জন্য এই রকম হচ্ছে

হ্যাঁ ওটা আমি ডেলিই খাই একন একটু গোলমাল হচ্ছে হ্যাঁ হ্যাঁ আগের মতো ওরকম পাচ্ছে না হ্যাঁ হ্যাঁ ওই রকমই হচ্ছে লুচি খাও তুমি ওর দোকানেই খেয়ে যাও

ঠিক আছে রাত্রে আসবে দেখা হবে আমি নটার সমায়

হুম হুম